মাছ ধরার ভ্রমণের জন্য প্রস্তুত করবেন এটা আমার আর প্রস্তুত অলরেডি করা আছে আমি জানুয়ারি সাধারণত আমাদের এই যে এটা ধরুন অক্টোবর মাস চলছে নভেম্বরের শেষ দিকে আমাদের মাছ ধরার একটা তারিখ হয়ে আছে পঁচিশ তারিখে আমরা সেখানেই তিন বন্ধু মিলে যাবো আমাদের মার্শাল আমি নিচে আমার মার্শাল বন্ধু এছাড়া আমার সুদীপ বন্ধু মিলে আমরা যাবো বাঁকুড়ার শেষ প্রান্তে একটা বড়ো সেখানে খুব বড়ো বিশালাকার পুকুর রয়েছে সেখানে মাছটার দেওয়া হয়েছে সেভাবে সেইখানে ডাক দেওয়া হয়েছে এক হাজার টাকা করে টিকিট করা হয়েছে সেই টিকিটে আমরা মাছ ধরতে যাব সেখানে গিয়ে তিন বন্ধু মিলে আমরা তিন হাজার টাকা দিয়ে তিনটি ছিপ নিয়েছি তিনটি ছিপ ছড়ো য প্রত্যেকের একটা করে এমার্জেন্সি ছিপ ছড়ো তারপর অতিরিক্ত আছে মোট ছটা হুইল নিয়ে আমরা যাবো সেখানে মাছ ধরবো সাত দিন ধরে থাকবো এবং মাছ বড়ো বড়ো মাছ পেলে বাড়িতে পাঠাবো এরকম প্রোগ্রাম রয়েছে এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যেহেতু নভেম্বরের শেষ দিকে যাবো তাই এই চিন্তাভাবনা আছে